আমি সেরকমভাবে এখন কাজের যুক্ত নই কারণ আমি এখন যেহেতু পড়াশুনা করছি স্টুডেন্ট আমার বাবার দোকান আছে মার্কেটে তো বাবা একদিন ব্যবসার কারণে বাইরে গেছিল তো তখন আমি দোকানে বসেছিলাম তো দোকানে বসা থাকাকালীন আমার সেরকমভাবে দাম টাম কিছু জানা ছিল না তো আমি একটা কাস্টোমারকে মাল দিয়েছিলাম দেওয়ার পর কম পয়সা দিয়ে চলে গেছিল উনি কারণ আমি দাম সেভাবে জানতাম না দিয়ে উনি এক ঘন্টা দেড় ঘন্টা পরে এসে পরে নিজেই আমাকে বললেন যে তুমি এই জিনিসটার দাম কম নিয়েছিলে এই জিনিসটার এত দাম তো আমি দেখলাম তারপর হ্যাঁ উনি পয়সাটা তারপর দিয়ে গেল তো সেই দিন আমার লাগলো কি হ্যাঁ আমি এখনো ব্যবসার জন্য ঠিক মতন ইয়ে হই নি এমনি মানুষ হিসাবে আমি দেখলাম কি লোকটাও ভালো মানে ঠকিয়ে যায় নি আমাকে নিজের থেকে এসে পয়সাটা দিয়ে গেছে